আমার কাছে বাইক আছে বাইকের নেতিবাচক দিকগুলি হচ্ছে ঠিকঠাক স্পিড মেন্টেন বা স্পিড কন্ট্রোল ঠিকঠাক না করতে পারলে বা কোনোরকম রাস্তার কোন জ্যাম ট্যাম থাকলে বা বিপক্ষ দিক থেকে কোনো রুদ্ধশ্বাসে গাড়ি টাড়ি এলে আমাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এটার এই একটা দুচাকার একটা চরম নেতিবাচক এবং সেই সঙ্গে ব্রেক ট্রেক হ্যান ত্যান আরও আদার্স এবং রাস্তার কন্ডিশানের ওপর অনেক কিছু নির্ভর করে